নিজের ব্যাপারে বলতে আমি এতটাই ভাল এতটাই মানুষকে ভালোবাসি মানুষ কেন আমি যে কোনো পশু পাখি সব কিছুকেই এত নিজের মনে ভাবি কখনও বুঝতেই দিইনি যে ওরা আমার আপন আর আমি মানুষের সঙ্গেও কখনোই খারাপ ব্যবহার করিনি সবারই সঙ্গে হেসে কথা বলি কাউকে কোনোদিনও গালিগালাজ দিই না ভাইকে ভাইয়ের মতন দেখি বোনকে বোনের মতন দেখি কেউ কিছু বললে তো আমি কিছু না করতেই পারিনি আমাকে বলল যে এই কাজটা করতে হবে আমি মুখের সামনে কাউকে বলতেও পারি না যে আমি এই কাজটা করতে পারব না যে যেই জায়গায় যেতে বলে তার সঙ্গেই সেই জায়গায় যাই মানে নিজের ব্যাপারে এতটাই যে কনফিউস আমি যে খারাপ ভাবব তা নয় আমি আমার আবার রাগটাই নেই শরীরে কেউ কিছু যে গালিগালাজও করে দেয় সেইটাকে আমি মাইন্ডে ঢোকাই না কারণ আমি সেইটাকে হেসে উড়িয়ে দিই কারণ আমি জানি যে আমি ভালো আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে সবাই ভালোবাসবে একটা আমি গরু ছাগল পাখি তাদেরকেও আমি খারাপ চোখে দেখি না সবাইকে নিজের বাড়ির লোকের মতনই ভালোবাসি তাই আমি নিজের ব্যাপারে গর্ব করতে পারি যে আমি পাঁচজনের থেকে একজন কারণ সবাই জানে আমি কীরকম আমি কাউকে একটা খারাপ কথাও বলিনি দাঁড়িয়ে কেউ যদি বলে যে কোথায় যাচ্ছো আমি ঠিক বলব যে আমি এই জায়গাটায় যাচ্ছি মিথ্যা কথা কখনও বলতে ভালোবাসি না কারণ যেইটুকু বলব সেইটুকুই সঠিক কারণ আমি তো জানি মানুষ সৎভাবে চললে সৎ এর ঠিক দাম দেবে তাই আমি কাউকেও কোনো দিনও খারাপ কথা বলি না তাই আমি নিজের ব্যাপারে বলতে পারি যে আমি খুবই ভাল আমি খুবই একজন ভাল মানুষ